ষোলো দুই দুহাজার কুড়ি সতেরো দুই দুহাজার কুড়ি আঠেরো তিন দুহাজার কুড়ি উনিশ চার দুহাজার কুড়ি কুড়ি পাঁচ দুহাজার কুড়ি